কৃষিকাজের জন্য নানা রকম সরঞ্জামের প্রতিনিয়তই প্রয়োজন হয় কোদাল কাস্তে কাটারি হাল করার লাঙল এখন আধুনিক অত্যাধুনিক ও যন্তপাতি বেরিয়ে গিয়েছে সেই যন্তপাতির সাহায্যে কিন্তু কৃষিকাজও হয়ে থাকে আগে আলুকে কোদাল দিয়ে লালা করে তারপরে আলু লাগাতে হতো কিন্তু এখন মেশিনের সাহায্যে আলু লাগানোর যন্ত বেরিয়ে গিয়েছে যে সহজেই আলুকে কাটা যায় এবং মেশিনের সাহায্যে আলুকে রোপণ করা যায় আগে গরুর লাঙল দিয়ে জমিতে হাল করতে হতো এখন কিন্তু গরুর লাঙল আর ব্যবহার করা হয় না বললেই চলে এখন বা ট্যাক্টরের সাহায্যে জমিতে লাঙল দেওয়া হয় ধান রোপণ করে দিতে হতো আগে কিন্তু এখন আর রোপণ করতে হয় না এখন ধান ছড়িয়ে দিলে ধান হয়ে যায় এবং ধান কাঁটার জন্য কাস্তে ব্যবহার করতে হয় মানুষ হাতে করে ধরে তখন কাস্তে দিয়ে ধান কাটত কিন্তু এখন সেসব জিনিস উঠে গিয়েছে এখন মেশিনের সাহায্যে সহজেই ধানকে কাটা যায় হ্যাঁ এছাড়াও পাইপ দিয়ে লা পাইপ লাইন বা জলের ব্যবস্থা হয়ে গিয়েছে কুঁয়ারা বা ইদারা থেকে সহজেই জলকে তোলা যায় জল তুলে সেখান থেকে হ্যাঁ জমি চাষ করা যায় কিন্তু এখন সেরুপ সমস্যা আর নেই এখন প্রত্যেকটি জমির মাথায় পাইপ লাইন বা শ্যালো মিনি হয়ে গিয়েছে যাতে সহজেই কিন্তু জল তোলা যায় এবং কৃষিকাজে ব্যবহার করা যায়